একটি নির্দিষ্ট বয়সের পর বা নির্দিষ্ট বয়স অতিক্রম করার পর বর্তমানে পুরুষ মহিলা নির্বিশেষে অনেকেরই হাঁটুর সমস্যা দেখা যায় বা হাঁটুর ব্যথা লক্ষ্য করতে পারা যায় এটি সাধারণত যেই সমস্ত ব্যক্তি বা মহিলা সাধারণত অল্প বয়স থেকে বা নির্দিষ্ট বয়সের পর অতিরিক্ত মাত্রাতিরিক্ত পরিশ্রম করে থাকেন তাদের সাধারণত লক্ষ্য করা যায় এছাড়া মাত্রাতিরিক্ত পরিশ্রমের পাশাপাশি নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া বা শরিরের যত্ন আত্তি না করার জন্যেও বেশি প্রবণতা লক্ষ্য করতে পারা যায় তো আমার এলাকায় জলপাইগুড়িতে এই সমস্ত ব্যথা নিরাময়ের জন্য যে সমস্ত ঘরোয়া পন্থা অবলম্বন করা হয় তা অত্যন্ত প্রাচীন পদ্ধতি যেমন গরম জলে সেঁক দেওয়া এছাড়া চুন হলুদ এবং তেঁতুল দিয়ে বাড়ির মা কাকিমারা তা একটা পাত্রে দিয়ে গরম করেন এবং সেটি ব্যথাযুক্ত হাঁটু স্থানে লাগান এবং যা তা যেটা নাকি ব্যথা নিরাময়ের কাজে অনেকটাই উপশম করে তো এই সমস্ত পন্থা অবলম্বন করে থাকেন এবং এছাড়া পরবর্তী বর্তমান প্রজন্মে এসে বা বর্তমান যুগে এসে ডাক্তারদের নিয়মিত যে সমস্ত ওষুধ আরচা দেয় তারই উপর নির্ভর করে থাকে তবে প্রাচীন পদ্ধতি হিসাবে ওই সমস্ত পদ্ধতিরও প্রচলন রয়েছে